নাচ নিয়ে সবচেয়ে বড়ো ভুল ধারণা হল নাচ শুধুমাত্র শারীরিক দক্ষতার ওপর নির্ভর করে এবং এটি করার জন্য নিখুঁত শারীরিক বা প্রয়োজন যদিও নাচ নির্দিষ্ট ধরনের শারীরিক ফিটনেস এবং গুরুত্বপূর্ণ তবে এটি শুধুমাত্র দক্ষ এবং ব্যক্তিদের জন্য সীমাবদ্ধ নয় নাচের মূল উদ্দেশ্য হচ্ছে আনন্দ আত্মপ্রকাশ বা আত্মপ্রকাশ এবং আবেগের প্রকাশ আবেগ প্রকাশ অনেকেই মনে করেন অনেকেই মনে করেন যে যাদের নাচের প্রত্যক্ষশীল নিয়ে বা যারা শারীরিকভাবে খুব ফিট ফিট নয় তারা নাচ করতে পারবে না বা তাদের নাচ উপভোগ হবে না অথচ বাস্তবে যারা বা যে কোনো ব্যক্তি নাচের মাধ্যমে আনন্দ ও আত্মপ্রকাশ করতে পারে যেভাবেই হোক না কেন আরেকটা আরেকটা ভুল ধারণা হলো নাচের জন্য কঠোর পরিশ্রম করতে হয় নিয়ম ও পারফর্ম প্রয়োজন একটি সঠিক নয় কারণ নাচের অনেক ধরণ রয়েছে লোকনৃত্য সামাজিক নৃত্যে সমসাময়িক নৃত্যের ইত্যাদি যা মুক্তভাবে নিজেদের মতো করে করার চেষ্টা করে এর জন্যই কোনো বিষয়ে পাশাপাশিভাবে বা পেশাদারিত্ব প্রয়োজন হয় না সবচেয়ে বড়ো বিষয় হল নাচ সবার জন্য যে নাচ পারে এবং নিজস্ব আনন্দ করতে পারে তাই প্রত্যাখ্যাত নৃত্যশিল্প হোক বা না হোক নাচ এমনই জিনিস যে কেউ পারে না বা যা কিছুই মনে আসুক না কেন নাচ হলো মনের ভিতর থেকে আসা মনে যেমন করুক না করে স্টেপ তুলুক সেই স্টেপ তুলতে পারলেই সেটা নিজের জীবনে সফল হতে পারে বলে নাচের অনেক ধরন রয়েছে লোক নৃত্যে সামাজিক নৃত্যে সাময়িক নৃত্যে ইত্যাদি মুক্ত নিজের মতো করে করার চেষ্টা করে